আমার এলাকার মানুষদের সম্পদের ঘাটতি সেরকমভাবে প্রভাবিত করতে পারেনি কারণ আমাদের এলাকার হাসপাতালে যথেষ্ট পরিমাণ শয্যা এবং যথেষ্ট পরিমাণ সেখানে টিকার ব্যবস্থা ছিল যেক্ষেত্রে আমাদের এখানে কোনওরকম অসুবিধার বেশির ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়নি হ্যাঁ পরের দিকে দেখা গেছিলো যে কিছু কিছু শয্যা খুবই খারাপ অবস্থায় থাকার কারণে স্বল্পতা দেখা গিয়েছিলো কিন্তু সেখান থেকেও আমরা নিজেদের এলাকার মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি পর্যাপ্ত পরিমাণ টিকা টিকাদান কেন্দ্র বাড়িতে মাস্ক থাকা স্যানিটাইজেজেশন থাকা এ সমস্ত কিছুই আমাদের এখানে সুবিধা মানুষ ভোগ করতে পেরেছে কারণ এখানে যথেষ্ট পরিমাণ স্বাস্থ্য পরিকল্পনাকারী মানুষজন আমাদেরকে সাহায্য করেছেন আমাদের এলাকার নানারকম স্বাস্থ্য সেবক যারা দল ছিল তারা আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে হসপিটালে থাকা মানুষজন যারা নার্স ছিলেন ডাক্তার ছিলেন তারাও আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছেন যেসব মানুষদের বাড়িতে যারা মাস্ক কিনতে পারেননি বা স্যানিটাইজেশন করতে পারেননি বাড়িতে তাদেরকে সরকার থেকে করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী দল এখানে এসে করে দিয়ে গেছে বাড়িতে থাকতে বলে দিয়ে গেছেন যাদের বাড়িতে থাকলে সংসার চলবে না তাদেরকে হয়তো কিছু টাকা চাল ডাল দিয়ে যাওয়া হয়েছে রেশন দিয়ে যাওয়া হয়েছে এক্ষেত্রে সত্যি কথা সম্পদের ঘাটতি খুব বেশি লক্ষ্য করা যায়নি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছিলো কিন্তু সেখানে থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি